আজকে বাজারে বিজ্ঞান প্রযুক্তিতে সব কিছু সম্ভব তাই এই ডিজিটাল শিল্প সম্পর্কে যত মানুষ এগিয়ে থাকবে ততো মডিফাইড হবে নিত্য নতুন মডেল দেখতে পাবে নতুন ডিজাইন দেখতে পারে আর এটি তৈরি মানুষের দ্বারাই শিল্প হিসাবে খুবই ভালো যার ফলে মানুষের মডিফাইড বিচার করতে পারে এর গুণাগুণ বিচার করতে পারে বাজারের চলিত নতুন নতুন জিনিসের কালেকশানটা পায়